এই বিষয়ে আমার মতামত হচ্ছে যখন একটা মানুষ কোনো রকমের ড্রেস পরে নর্মাল আমরা যখন লোকাল যে কোনো শপ থেকে কিনি বা দোকান থেকে কিনি ওগুলো হচ্ছে লোকাল ডিজাইন বা যে ডিজাইনগুলো সবাই পরে কিন্তু যখন কোনো বড় কোম্পানি বা কোনো বড় ব্র্যান্ড কোনো রকমের ড্রেস বা কোনো ডিজাইন বানায় যেমন জারা বা গুচি তাদের যে ডিজাইনগুলো সেলিব্রিটি থেকে নিয়ে বিভিন্ন রকম লোক কেনে এবং পরে তো তার জন্য স্পেসিফিক ডিজাইনাররা যারা স্কেচ বা ড্রয়িং পার্টিকুলার পারে তারা প্রথমে ডিজাইনটা বানায় সেটা গিয়ে যিনি ম্যানেজার হয় বা হায়ার আপ হয় তারা এটাকে রিভিউ করে তারপর গিয়ে ডিজাইনটা তৈরি হয় কারণ যদি হুট করে একটা ডিজাইন বানিয়ে দেওয়া হয় আর সেটা কারোর পছন্দ না হয় তো পুরো যে ইনভেস্টমেন্টটা ওইটা নষ্ট হয়ে যাবে সেই জন্য তাদের স্কেচ জানাটা দরকার হয় ফ্যাশন ডিজাইনার যারা হয় তো তারা আগে বেসিক জিনিসটা স্কেচ করে নেয় তারপর সেই হিসাবে যে ড্রয়িংটা বা যে পেন্টিংটা ফাইনালাইজ হয় সেই তুলনায় ওরা ড্রেসটা বানায়